আমার এলাকায় সর্বত্তম ফসল হল ধান আর আলু আলু তো বছরে প্রায় সবাই এই ফসল ফলাই কিন্তু ধান হল এমন একটা ফসল যেটা বছরে প্রায় সবাই দু থেকে তিন বার এই ফলন ফলিয়ে থাকে তবে আমার মনে হয় আমার এলাকাতে আলু এমন একটা ফসল যেটা প্রতিটা চাষি বা প্রত্যেকজনই সেই ফসল ফলায় এবং আর আলু থেকেই মনে হয় মনে হয় নয় একদম মানে সঠিক যে আলু থেকেই এখানকার চাষিরা বা অন্য কোনো ব্যবসায়ীরা আলু ফলিয়ে বেশি লাভ করে